দাদা আপনার কাছে কি খুচরো আছে আমি আজকে ফোন আনতে ভুলে গিয়েছি নাহলে আপনাকে আমি অনলাইনেই পেমেন্ট করে দিতাম আমার কাছে একটা দুহাজার টাকার নোট আছে আপনার তো ভাড়া এক হাজার দুশো টাকা হয়েছে বাকিটা খুচরো আছে তো আপনার কাছে আপনি ফেরত দিতে পারবেন